হ্যাঁ আমি মানে ছোটোবেলায় আমাদের দা দাদু ঠাম্মা আমার মারা মাছ ধরতো তখন তখন আমি দেখতাম মাছ ধরতো কীভাবে প্রথমে ওই আটা কিংবা আটা জাতীয় যেমন মুড়ি এগুলি সব ছড়িয়ে দিত তখন মাছ ওখানে জড়ো হতো হলে আর সেখানে মানে মাছ জড়ো হতো হলে ছিপ ফেলতো জাল ফেলতো তা সেইগুলো দেখেছিলাম আর ছোটোবেলায় তখন আমিও ধরতাম মাঝে মাঝে ছোটোবেলায় আর আমি তো ছোটো ছিলাম তখন অতটাও ধরতে পারতাম না তা তবে এখন ভালোভাবেই ধরতে পারি বেশিরভাগ তো ছিপ নিয়েই জাল ফেলি তো তবে আমা আমাদের পুকুর আছে বড়ো পুকুর আমরা আট খাবার দিই মাছের অনেক মাছ মাছের খাবার দিই খাবার মুড়ি দিয়ে আর ফেললে মাছ পড়ে তবে এগুলো আম আমি আমার দা দাদু তারপরে আমার মা আমার আব্বার কাছ থেকে এইসব শিখেছি তা ছিপ ফেলতে যেতাম ছোটোবেলায় তখন খুব ছোটো ছিলাম ছিপ ছিপ ফেলতাম ফেললে ছোটো ছোটো মাছ পড়তো বড় মাছ পড়লে তুলতে পারতাম না আর এখন তো আমাদের পুকুরে বড়ো মাছ বড় মাছ পড়ে সবই পড়ে তা আমরা ছিপ ফেলি আমরা তিন চারজন মিলে মানে বন্ধুরা মিলে ছিপ ফেললে বেশি ছিপ ফেলতে ভালো লাগে খুব মজাও হয় ছিপ ফেললে মাছ উঠলে তো বেশিই ভালো লাগে আমি আমার বাবার কাছ থেকে শিখেছি যে মাছ ধরার সময় মাছ ধরার সময় পুকুরে পুকুরে পুকুরে মানে খাবার ফেলে দেওয়া তারপরে জাল ফেলার সময় মানে দু মানে ঘা মারলে মানে চারপাশ থেকে যেখানে জাল ফেলবে তার চারপাশ থেকে ঘা মারলে মাছগুলো ওই জালের ও মানে ওদিকে জাল ফেললে মাছ পড়ে তারপরে খাবার দিতে হয় খাবার দিলে মাছ পড়ে তারপরে আমার আমার আমার মা যখন বাড়ির পুকুরে ছিপ ফেলতো তখন ওই মানে ছিপে তো মানে ছিপ ফেললে তো ছিপে আটা ছানতে হয় আটা ছেনে বরশিতে লাগাতে হয় ছিপ ছিপ তো মানে একটা লাঠি দিয়ে দড়ি দিয়ে বরশি খাটিয়ে ছিপ করে তা ওই ছিপে আটা দিতে হয় বরশিতে আটা লাগিয়ে আর ফেলতে হয় তখন যদি মাছটা ওই আটাটা খায় ওই ছিপে এটা বেঁধে গেলে আর মাছটা করে তবে তার আগে ওখান মানে ওখানে ওই মুড়ি ওই ছাতু ভাত ফেলে দেয় কারণ মাছও ওখানে আসবে খাওয়ার জন্য আর বুঝতে পারবে কি এটা বরশি না কি তার জন্য করে ওখানে ফেলে দিলে তখন বুঝতে পারে আবার আমরা যখন আমাদের আমরা যখন ঘুরতে যাই তখন কুটুমবাড়ি যাই তখন ওখানে ও মানে মাছ ধরে আমার জ্যাঠারা মামির বাপেরা এরকম সবাই মাছ ধরে তবে ছিপ ফেলে ধরে ওদের ওখানে বড় বড় পুকুর আছে তা ছিপ ফেলে ধরে নদী আছে নদীর ওখানেও জাল নদীকে ছিপ ফেলে মাছ পড়ে নদীতে জাল ফেলতে হয় অত বেশি মাছ পাওয়া যায় না নদীতে পুকুরতে মানে ছিপ ফেলে জাল ফেলে তা আমরা ওখানে গিয়ে ফেলি যখন ইচ্ছা হয় যখন বলে ফেলতে তখন ছিপ ফেললে মাছ পড়লে খুবই ভালো লাগে আমাদের